আমি আমার রান্নার একটি প্রতিযোগিতা করেছিলাম আমাদের গ্রামেরই একটা রান্নার প্রতিযোগিতা হয়েছিলো সেই প্রতিযোগিতাতে আমি রান্না করেছিলাম বিরিয়ানি সেই গ্রামে প্রতিযোগিতা হচ্ছিলো বিরিয়ানির রান্নার প্রতিযোগিতা সেই প্রতিযোগিতাতে অনেক টিভি চ্যানেলেও দেখিয়েছিলো যাতে সমস্ত রকম জনগণ দেখতে পারে সেই চ্যানেলের প্রতিযোগিতাটি এবং আমার ইউটিউবে একটি চ্যানেলও আছে রান্নার চ্যানেল যেখানে আমি দৈনন্দিন জীবনের সমস্ত রকমের রান্না ভিডিও শ্যুট করে সেই চ্যানেলে আপডেট করতে পারি সেখানে বিভিন্ন রকমের রান্নাবান্নার ভিডিওর তৈরি করা আছে যাতে যারা রান্না সম্পর্কে অতোটাও দক্ষ নয় তারা যাতে খুব সহজভাবে কম সময়ের মধ্যে খুব কম খরচায় বিভিন্ন রকমের সুস্বাদু রান্না তারা সেখান থেকে দেখে শিখে তাদের বাড়ির লোককে খাওয়াতে পারে একটা কথায় বলা হয় যে মানুষের মনে জায়গা করতে গেলে সব সময় তাকে খুশি করতে গেলে তাকে কিছু ভালো কিছু রান্না করে খাওয়ালেই সে না কি খুব খুশি হয়ে যায় তাই মানুষের মন ভালো রাখতে ভালো রান্না করে খাওয়ানো খুবই প্রয়োজন তাই জন্য আমি খুব সুন্দর সুন্দর পদ রান্না করি এবং আমার বাড়ির লোককে খাওয়াই এবং সেই পদগুলি আমি ইউটিউব চ্যানেলেও শেয়ার করি সেখানে শেয়ার করতে আমার খুবই ভালো লাগে এবং যারা আমাকে প্রতিনিয়ত অনুসরণ করে তারাও আমাকে খুবই ভালোবাসে আমি আমার ইউটিউব চ্যানেল থেকে প্রচুর পরিমাণে ভালোবাসা পাই তারা আমার রান্না দেখতে রান্নার শো দেখতেও প্রচুর পছন্দ করে